আমার পরিবার যখন খুব আনন্দে থাকে তখন আমি সব থেকে খুশি হই এবং তাছাড়াও আমার একটা খুশি হওয়ার কারণ আছে যখন আমি কোথাও ঘুরতে যাই সব থেকে পছন্দের জায়গায় সেখানে গেলেও আমার মনটা আনন্দে ভরে যায় তো আমি যখন পরিবারের সাথে কোনো কথা বলি বা পরিবারের সাথে একসাথে সময় কাটাই তাদেরকে কোনো উপহার দিই তারা যখন খুব মনে একটা আনন্দ পায় তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করি কাজ থেকে ফিরে তারা প্রচুর খুশি হয় আর এই তাদের খুশি দেখেই আমার যেন মনটা ভরে যায় আমি চাই আমার পরিবার সবসময় হাসি খুশি থাকুক তার জন্য আমি ভবিষ্যতেও আমি আমার পরিবারের সাথে থাকতে চাই এবং তারা আমার সাথে সারা জীবন থাকুক এটাই আমি চাই কারণ আমার পরিবারের খুশিতেই আমার খুশি এবং সব থেকে বেশি খুশি হই আমি আমার পরিবারের থেকে আর আমার পরিবার আমাকে কোনো দিন দুঃখী হতে দেয়নি তাই আমিও আমার পরিবারকে কোনো দিনও দুখি দেখতে চাই না